আমার অঞ্চলের নানারকম গাছের ডাল কেটে নিয়ে এসে আমার বাগানে জমিতে লাগাই কিছু ফুল গাছের বীজ বাগানে ছড়িয়ে দিই তা থেকে নতুন গাছ গজায় এটি গুরুত্বপূর্ণ কারণ একটি গাছ একটি প্রাণ গাছপালার সংখ্যা যতো বাড়বে বাতাসে বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণও বাড়বে